ভারতে বলিউড এবং টলিউড সর্বত্র ফ্যাশান প্রবণতাকে প্রভাবিত করেছে এবং এখানে আমি তাদের পোশাকের জন্য শাহরুখ খানের আউটফিট আমার খুব সুন্দর লেগেছে এবং তাদের পোশাক তাদের স্টাইল এইগুলো আমার খুব ভালো লেগেছে এবং এই সিনেমাতে জওয়ান সিনেমায় শাহরুখ খানের আউটফিট দারুণ লেগেছে এবং এই আউটফিট দেখে আমি যে শাহরুখ খান যে জ্যাকেটটা পরেছিলেন রেড কালারের সেটা বানানোর চেষ্টা তৈরি করেছি